বলছি যে আপনার দোকানে কী কী দই পাওয়া যায় একটু বলুন ও আচ্ছা আমি কিছুটা মিষ্টি দই আর কিছু রকম মিষ্টি আমি কিনবো তা আপনি দোকানে মিষ্টি দই একটু দিন তো খেয়ে দেখি হুম বেশ ভালো দইটা বলছি যে দইটা কী করে বানান একটু বলুন তো আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আচ্ছা তো আমার বাড়িতে একটা পুজো আছে তো আপনি কি দইয়ের অর্ডার নেন দইয়ের অর্ডার নেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেখানে আসবেন এসে একটু কিছু হাঁড়ি দই আপনি বসিয়ে দিয়ে যাবেন ঠিক আছে আপনি তাহলে কাল আগামীকাল আপনি আমাদের বাড়িতে আসবেন কেমন রাখছি তাহলে ভালো থাকবেন